আমি যখন ছোট ছিলাম তখন আঁকার বিষয়ে সেরকম কিছু জানতাম না কিন্তু যখন কেউ পাশে আঁকতো তখন আঁকতে ইচ্ছা করতো ভালো লাগতো আঁকা দেখতে করতে পারতাম না আঁকতে তাও টুকটাক যেটুকুনি পারতাম চেষ্টা করতাম অন্যের দেখে আঁকা আঁকতে এবার সেই আঁকার আগ্রহ এবং ইচ্ছা দেখে আমার বাড়ির পাশের এক পিসি আমাকে ফার্স্ট একজন আঁকার স্যারের কাছে নিয়ে যায় তার ছেলের সাথে সেই ভাই এবং আমি সেই স্যারের কাছে আঁকা শেখা শুরু করি আমি অনেক দিন আঁকা শিখি তারপরে যখন আমার আঁকার হাত একটু ভালো হয় তখন কম্পিটিশন ক্লাব সব জায়গায় ছবি দেওয়া কম্পিটিশনে যাওয়া এবং সবাই আঁকা পছন্দও করে প্রাইজ পাওয়া এসব হতো প্রাইজ পেতাম যখন প্রাইজ পেতাম প্রথম যখন আমি প্রাইজ পাই আমার ভীষণ ভালো লাগে এইভাবেই চলছিল আমার আঁকার পথ অনেক জায়গায় প্রাইজ আনতে গেছি প্রাইজ পেয়েছি কম্পিটিশানে বসেছি অনেক ক্লাবে গেছি অনেক জাগায় ছবি দিয়েছি এই স্যারের কাছে আঁকা শিখে এই পিসির কারণেই ফার্স্ট আমি আঁকতে যাই আমার ইচ্ছা আছে আর্ট কলেজে যাওয়ার আর্ট কলেজে যাবো সবাই আশেপাশে বাড়ির লোক যেখানে ছবি দিতাম বা কম্পিটিশানে যেতাম সবাই আমার আঁকা দেখে পছন্দ করতো ভালো বলতো এর থেকে আরও ইচ্ছা হতো আঁকতে এইভাবেই চলছিল এখনও ভালো লাগে আঁকতে